আমি রান্না করতে খুবই ভালোবাসি তাই রান্নাতে নানারকম জিনিস ব্যাবহার করতেও ভালোবাসি অন্যরা যেটা দেয় না আমি তার থেকে একটু বেশি কিছু জিনিস তার মধ্যে দিয়ে রান্নাটাকে রান্নাটার স্বাদ আরও ভালো করে থাকি যেমন মাংসের ঝোলে অনেকেই মাংস পেয়াঁজ ভেজে আলু ভেজে মাংসটা দিয়ে রান্না করে কিন্তু আমি মাংসটাতে অনেক কিছু ও দিয়ে মাংসটার মধ্যে আদা রসুন পেয়াঁজ বাটা দই একটু গোলাপ জল একটু কেওড়ার জল এইসব সমস্ত মিশিয়ে এক ঘণ্টা রোস্ট করে রেখে দিই তারপরে মাংসটা এক ঘণ্টা বাদে রান্না করলে সেই মাংসের টেস্টটাও খুব সুন্দর হয়ে থাকে এছাড়া মাছ মাছকে আমি মাছের ঝোল অনেকেই অন্যরকমের করে থাকে কিন্তু আমি একটু আলাদা ধরনের করে থাকি কারণ মাছের ঝোল আমি যেভাবে করি সেটা হল মাছটাকে খুব হালকাভাবে ভেজে তার মধ্যে সরষে জীরে বাটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিই তারপরে সেই মাছটা আবার তেলে ভাজতে দিই তারপর সেই মাছটাকে আদারসুন বাটা দিয়ে ঝাল করলে মাছটার স্বাদ খুবই সুন্দর হয়ে থাকে এছাড়াও আরও অনেক কিছু জিনিস আছে যেই জিনিসগুলো রান্না করতে গেলে আমি একটু এক্সট্রা একটু বেশি কিছু জিনিস দিয়ে রান্না করে থাকি যার জন্য রান্নার স্বাদটা খুবই ভালো হয়ে থাকে